গলা ব্যথা নিরাময়ের জন্য আমরা সাধারাণত ঘরোয়া যে পদ্ধতিটা অবলম্বন করি তারমধ্যে হলো সকালবেলা গরম জল করি এবং গরম জলে খানিকটা লবণ দিই এবং তারপর গার্গল করি আর এছাড়া বাসক পাতার জলও গরম করে খাওয়া হয় আর কোন শুকনো কাপড় সেটাকে আগুনে হালকা সেঁক দিয়ে গলায় দিলে গলার ব্যথা কমে তাছাড়া ফটকিরি জলকে ফুটন্ত জলে দিয়ে সেটা নিয়ে গার্গল করলেও গলা ব্যথা কমে যায়